হম প্রধানমন্ত্রীর জনধন যোজনা সম্পর্কে সচেতনের অধীনের সুবিধাগুলি বলতে গরিব মানুষদের পাশে দাঁড়ানো আর কি আর গরিব মানুষদের সহায়তা করা ব্যাংকে পয়স টাকা পয়সা দেওয়া ভাতা দেওয়া এর আর কি এই সুবিধাগুলি আর কি আমি যতটা জানি আর কি ততটাই আপনাদেরকে বললাম আর এই সুবিধা আমি এখনও পাইনি কেননা এই সুবিধা আমার মনে হয় না যে আমাদের এই মহল্লায় কেউ পেয়েছে তো আমাদের এদিকে তো এখনও পায়নি এমাদের ধরেন এই ধরনের স্কিম কখনো পায় পায়নি আর অন্য স্কিম পেয়েছি যেমন আপনি ধরেন আমাদের যেমন মারা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সবথেকে বড়ো একটা স্কিম বলতে পারেন তারপর স্কলারশিপ তারপর বাড়িঘর দিচ্ছে গরিব মানুষদেরকে আ্যা তো এইসবই আর কি আমি দেখেছি তাছাড়া সেরকম আমি কিছু দেখিনি এইসব যোজনাগুলো আমরা তো পাচ্ছি না আমাদের লক্ষ্মীর ভাণ্ডার তো মেয়েদের আমাদের কী করে হবে বলব আর বাড়ি ঘর এগুলো তো আমরা পাইনি কারণ দেখেছি যারা বেশি বড়ো লোক নাকি তারাই পাচ্ছে আর যারা গরিব তারাই পাচ্ছে না তো এইগুলো আর কি এইগুলো দেখা দরকার সরকারকে তো এই স্কিম গুলো আমি শুনেছি আর কি তাই আর কি বললাম